শীতের দিনে প্রচণ্ড শীত আর গরমের সময় প্রচণ্ড গরম এগুলি যখন ঘটে তখনই আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে গাছের কী গুরুত্ব এবং তাদের আমাদের রক্ষা করার দায়িত্ব ঠিক কতটা গাছ শুধুমাত্র আমরা এই সবের জন্য লাগাই না আমরা বাগান আমরা অনেকে চারা গাছ লাগাই যেখান থেকে কিছু হোক কী না হোক আমাদের বাড়ি যেসব সবজি থাকে সেগুলো আমরা পেয়ে থাকি তাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে সেটা সম্পূর্ণ সারবিহীন হয় যেটা আমাদের শরীরের পক্ষে আমাদের পরিবারের সমস্ত মানুষের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে আমরা বাজারে যে সব শাক সবজি খাই সেগুলো এক কথায় খোলাখুলি বলতে হলে যে সেটা আমরা বীষই খাই কিন্তু বাড়িতে যদি আমরা এইসব শাক সবজি নিজেরাই রোপণ করে খেতে পারি তাহলে আমাদের শরীর এবং আমাদের পরিবারের শরীর সব কিছুই ভালো থাকবে এবং গাছ শুধু আমাদের জীবনই দেয় না আমাদের নিশ্বাস প্রশ্বাসে সাহায্য করে না গাছ থাকলে আমরা থাকব এটা খোলাখুলি বলতে পারি চাষবাসের ক্ষেত্রেও গাছের অবদান অনস্বীকার্য এবং প্রত্যেক প্রতিনিয়ত প্রত্যেক বছরে গরম গ্রীষ্মের সময় যে হারে বাড়ছে তা দেখে সম্পূর্ণভাবে বলা যায় যে গাছ থাকার গুরুত্ব অবশ্যই আছে আমাদের জীবনে